পশ্চিমবঙ্গের প্রধান স্ট্রিম প্রবণতা বা উন্নয়নগুলির উন্নয়নগুলির মধ্যে যেগুলি লক্ষ্যনীয় সেইগুলি হলো সেগুলির মধ্যে একটি হলো প্রযুক্তি অন্যটি হলো বিশ্বায়ন বিশ্বায়ন বলতে বোঝাই বিশ্বায়ন হলো বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা বাণিজ্যকে বাধাহীনভাবে বিশ্বব্যাপী পরিচালনা করার রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালাই হলো বিশ্বায়ন আবার বিশ্বায়ন বলতে বোঝায় সারা সারা বিশ্বের পণ্য ও পুঁজির অঘাত প্রবাহ বিশ্বায়ন হলো সারা বিশ্বকে এক কেন্দ্র থেকে শাসন করার নতুন অর্থনৈতিক ও সাংস্কৃতিক কৌশল এবং অপরটি হলো প্রযুক্তি প্রযুক্তি বলতে বোঝায় প্রযুক্তি হলো কৌশল দক্ষতা পদ্ধতি ও প্রক্রিয়া প্রক্রিয়া সমষ্টি যা পণ্য ও সেবা উৎপাদনে অথবা উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হয় যেমন বৈজ্ঞানিক অনুসন্ধান প্রযুক্তির হতে পারে কৌশল ও পক্রিয়ার জ্ঞান অথবা এটির অন্তর্ভুক্ত হতে পারে শুধুমাত্র যন্ত্রের ধারণা যে এটি কিভাবে পরিচালিত হয় এগুলো সম্পর্কে বিশদ জ্ঞান ব্যাতীত করা হয়